পুরুলিয়া জেলার যেসব বৃদ্ধ মানুষজন রয়েছেন বা বয়স্ক জন জনগোষ্ঠীর মানুষজনরা তাদের কাছে বেশ কিছু অসুবিধা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাদের যেমন স্বাস্থ্যসেবার দিক থেকে তাদের অনেকটাই পরিষেবা পাওয়ার থেকে অনেকটাই তারা বঞ্চিত কারণ তাদের ওই লাইনে গিয়ে দাঁড়ানো বা সময় মতো না পৌঁছানো বা একাকিত্ব এইসব দিকগুলো অনেকটাই বাদ বার্ধক্যের চ্যালেঞ্জ হিসাবে বলা যায় সামাজিক অবলম্বনও রয়েছে তারা বেশিরভাগ সময়েই তাদের বাড়ির যে অন্যান্য সদস্যরা তাদের ওপর নির্ভরশীল এবং তাদের ক্ষেত্রে সুযোগও কিছু রয়েছে যেমন বেশ কিছু ভাতা যেমন বার্ধক্য ভাতা তাদের জন্য বার্ধক্য ভাতার প্রয়োজন বা উপলব্ধ রয়েছে তাদের জন্য বিশেষ কিছু সুবিধা রয়েছে যেমন চিকিৎসাক্ষেত্রে তারা আগে হয়তো সুযোগ পাচ্ছেন এইগুলোর ফলে এমনকি বর্তমানে যে যে স্বাস্থ্যব্যবস্থা তার সমস্যা তার যে সুবিধা সেটাও এখন পাচ্ছেন